সবচেয়ে ভালো কাজ বলতে আমার জীবনে সেরকম কিছু মানে একই রকমভাবে আমি সেভাবে কিছু বলতে পারব না যে সবচেয়ে ভালো কাজ কিছু হয় ভালো কাজ যে কাজটা আমার মন থেকে ভাল লাগে বা যে কাজটা করতে আমার ধরুন নিজেকে গর্ব বোধ হয় এমন কিছু কাজ যেটা করি আমি নিজেকে গর্বিত মনে করি যেমন ধরুন কোন মানুষকে হয়ত রাস্তায় উনি পড়ে আছেন খেতে পারছেন না বা ধরুন আমার কাছে সেই মুহূর্তে কিছু দেওয়ার মত আছে সেটা দিয়ে আমি যদি নিজেকে মনে করি আমাকে মনে করতে হবে না আমার নিজে নিজেই আমার মনে হবে যে হ্যাঁ ওর নিশ্চয়ই এটা দরকার ছিল নাহলে কিন্তু ও সত্যিই খেতে পারছিল না বা ওটা সত্যিই ওর কাছে প্রয়োজন ছিল তাই আমি ওইটা ওকে দিয়েছি হয়ত কিছু হলেও কাজে লাগবে সেটা হয়ত সামান্য হতে পারে কিন্তু ওনার কাজে নিশ্চয়ই লাগবে সেই জিনিসটা ভালো কাজ তাছাড়া আরও যদি বলেন কিছু মানুষকে রক্ত দেওয়া ধরুন আমি জীবনে অনেকবারই রক্ত দিয়েছি অনেক মানুষকে সেই রক্তটা ধরুন দিয়েছি আমি নিশ্চয়ই দরকারে দিয়েছি আবার আমার সবচেয়ে ভাল লেগেছে কখনও কখনও কোনও বাচ্চার জন্য আমি এক কাউকে এমন সময় গেছে যে কোনও বাচ্চার জন্য আমি একজনকে রক্ত দিয়েছিলাম যে বাচ্চাটা তার জন্য হয়ত আমার জন্য বলব না সে হয়ত ভগবানের জন্য তার জীবনটা ফিরে পেয়েছে এইভাবে আমি নিজের জীবনকে কিছুটা হলেও গর্বিত অনুভব করেছি